আমি আমার নিজস্ব আঁকা ছবি এবং নিজস্ব ফোনে বা ক্যামেরায় তোলা যাবতীয় ছবি পোস্ট করে থাকি যে সমস্ত ছবি যেমন সামাজিক কিছু ছবি বা পার্কে তোলা বা মন্দিরে বা কোনো স্কুলে কলেজে অনুষ্ঠানে কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকি এবং নিজস্ব আঁকা ছবিগুলি কোনো স্কুলে জমা দিয়ে থাকি এবং নিজের তোলা ছবিগুলি সোশ্যাল মিডিয়া বিভিন্ন অপশন ফেসবুক ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে পোস্ট করে বিভিন্ন জায়গার মানুষদের দেখানোর পছন্দ করি আমি এবং এই যে ছবি পোস্টের মাধ্যমে আমি এই অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যেমন এখান থেকে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতায় এবং এই সব ছবি তোলার পর তাদের এডিট করে পাঠাতে আমার খুব ভালো লাগে